আমাদের দেশে এলাকায় এমন কিছু দৈনন্দিন খাবার তৈরি হয় যা সব খুব পুষ্টিদায়ক সুস্বাদু এবং ভালো সেগুলি যেমন আমাদের কৃষিজাত দ্রব্য থাকে যেমন নানারকমের শাক সবজি পাওয়া যায় তার পরে দেশি মটন দেশি মুরগি মাংস মুসুর ডাল নানা নানা ধরনের সবজি নানা রকমের গাছের ফল দিয়ে আচার তৈরি করা এমন কিছু কিছু খাবার তৈরি হয় তা পর্যটকরা খুব ভালোবাসে এবং খেতেও খুব সুস্বাদু হয় এমন কি পুষ্টিকর পুষ্টিকারী খাবার পুষ্টিকর খাবার আমাদের এইসব এলাকায় ওইসব জিনিস পর্যটকরা খুব উপভোগ করে আমাদেরও সব ভালো হয় তা অর্থ কিছু আসে এবং নানারকম দিক থেকে সবজি টবজি উৎপন্ন করে এইসব চাষ আবাদের জিনিস খাওয়ানো হয়